আরে আমি আয়ুষ্মান বলছি আয়ুষ্মান শানোয়ার দরকার ছিল একটু মানে আমার দুদিন থেকে আমার পেটের ডানদিকে খুব ব্যথা করছে হুম হুম দুদিন থেকে আর ওই বমি হয়ে যায় তারপর তিন চারবার পায়খানা হচ্ছে হুম ও দিনে দিনে তিন চারবার মানে কালকেও আজকেও

বমিও হয়েছে ওরকমই খাওয়াদাওয়া তো যেমন করি মানে যবে থেকে আমার পায়খানাটা কী বলে পেট ব্যথাটা হচ্ছে তবে থেকে হালকা খাবারই খাই না ওষুধ খাইনি শুধু ওই ইনো খেয়েছি ইনো জল তো ভালোই খাই সকাল সন্ধ্যা উঠতে বসতে জল খাই খালি হ্যাঁ হ্যাঁ

হুম দেবেন মাহাতো হসপিটাল সদর হসপিটাল

হুম হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রেখে দাও